আমার সবথেকে প্রিয় ঘোরার জায়গা হচ্ছে পাহাড় যেমন ধর দার্জিলিং পাহাড় অযোধ্যা পাহাড় তার চেয়েও আমার সমুদ্রও খুবই ভালো লাগে সমুদ্রগুলো দেখতে খুব সুন্দর লাগে যেমন ধর দীঘা গঙ্গাসাগর পুরী এগুলো যখন কোনো সমুদ্রের ধারে যাই তখন সমুদ্রের যে ঢেউগুলো আছে ওই ঢেউগুলো দেখার মতো যখন মানে ঢেউতে নামি স্নান করতে ওই বসে থাকলে ডাঙায় ঢেউগুলো মাথার অব্দি দিয়ে চলে যায় ওইগুলো আরো ভালো লাগে দেখার এইগুলো খুবই ভালো লাগে যেমন ধর পাহাড়ে গেলেও পাহাড়ে ঝর্নার জল নামছে পাহাড়ের উপরে উঠলাম তখন পাহাড়ের উপরের দিকে দেখে নীচের দিকে তাকালে তখন যেন একটা কেমন মনের মধ্যে হয় যে কোথায় উঠলাম কেমন দেখছি তখন যেন একটা মনের মধ্যে আরো ভালো লাগে এই পাহাড় এলাকাগুলোয় এমন সুন্দর এখানেও দেখার অনেক জিনিস আছে যেমন ধর পাহাড়ে ঠান্ডা আছে ঠান্ডা পড়ছে ঝর্নার জল আসছে উপরে উঠছি এসবগুলো দেখায় খুব ভালো লাগে